আমার জীবনে একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে আমি যে কাজটা করছিলাম সেটাতে মাইনে খুব বেশি ছিলো না এবং এতটা কম ছিলো তাও আমি বলেছিলাম যে হয়তো আমি ম্যানেজ করে নিতে পারবো এবং এই পরামর্শটাও আমি আমার বন্ধুদের কাছ থেকে প্রথম পেয়েছিলাম বন্ধুরা সবাই ওই কাজটা যোগদান করেছিলো আমাকে তারা বলেছিলো যে আসো তাহলে একসঙ্গে হয়তো কাজ করতে পারবো তা আমরা সেই সুযোগেই সবাই একসঙ্গে ঢুকেছিলাম একটা কাজটাতে এবং ধীরে ধীরে যখন আমি কাজটা শুরু করি তখন আমি জানতে পারলাম যে যেই কাজটা আমি যুক্ত করেছি সেই কাজে আর কোনো সঠিক ভবিষ্যৎ নাই অর্থাৎ যে কাজটার হয়তো পরে গিয়ে আমার হয়তো কোনো ব্যা ব্যা মমানে ইয়ে বাড়বে না যেটার জন্য স্যালারি আমার অনেকটাই কম থাকবে যার জন্য আমি এত দুঃখিত যে এতদিন পরে যে ডিসিশানটা নিলাম সেটাও আমার কাছে খারাপ লেগেছিলো আমি সেই জন্য আমি কাজটা ছেড়ে চলে এসেছিলাম এবং এইটাই ছিলো আমার জীবনে সবথেকে বড়ো সিদ্ধান্ত যেটা আমি আমার নিজের দ্বারা নিয়েছিলাম এটা কারো কাছে পরামর্শ নিই নি আর আমি যখন জানলাম যে আমাকে আরো একটুখানি হয়তো যে পড়ে এই জিনিসটাকে আরো বেটার করতে হবে যে আরো ভালো একটা চাকরি নিতে হবে তখন আমি থেকে সেই যাই সেই উদ্দেশ্যেই আমি লেগে পড়েছিলাম এটাই ছিলো আমার জীবনে সবথেকে বড়ো সিদ্ধান্ত যেটা আমি নিয়েছিলাম